গ্রামীণ পদ্ধতিতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কা ওজন বাড়ানোর জলখাবার হিসেবে ভাতের মাড় ভাত আলু সেদ্ধ এবং ঘি এই এই খাবারটা যদি রোজ মানুষ জল খাবার হিসেবে খায় তাহলে সেটা খুব স্বাস্থ্যের জন্যে উপকারী এবং এটি খুব ওজন বাড়াতেও সাহায্য করে তাছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কাঁচা ছোলা এবং কাঁচা মুগ এবং বাদাম এইসব খাওয়া হয় তাহলে তার শরীর খুব মজবুত এবং শক্তিশালী হয় তারপর রাত্রেবেলায় যদি গ্রামের গরুর খাঁটি দুধ খাওয়া হয় প্রত্যেকদিন এক গ্লাস করে তাহলেও শরীরের পক্ষে সেটি খুবই উপকারী সেটি খুবই উপেখ উপকারী হবে শরীরের পক্ষে